বাংলা ভাষা রাজ্যের আপনাদের আঞ্চলিক ভাষার থেকে আলাদা তো এখানে যেভাবে পঠন পাঠন বই যেভাবে বইয়ে লেখা থাকে শুদ্ধ ভাষাতে সাধু ভাষাতে সেইভাবে মানুষ ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাচ্ছে পড়াচ্ছে তাদেরকে বলা হচ্ছে এইভাবে ভাষা তারা তোমরা বলো তোমরা অভ্যাস অভস্ত হও আঞ্চলিকভাবে যে ভাষাটা প্রয়োগ করা হয়েছে বলে সেগুলোর থেকে বেরিয়ে আসতে বলছে তো এইভাবে এই সাধু ভাষার ওপর যতো ইচ্ছে গার্জিয়ান সবাই

তো যেগুলো আঞ্চলিক ভাষা থাকে সেখানে উপভাষা যে আঞ্চলিক উপভাষা সেগুলো গ্রাম্য ভাষা সেগুলো একটু আলাদা রকমের টান থাকে আলাদাভাবে বলা হয় সে বাংলা কিন্তু একটু আলদাভাবে রকমের মেশা থাকে তো এইটা আলাদা হয় অঞ্চল অঞ্চলভিত্তিক হ্যাঁ তো যে ডিস্ট্রিক্ট ভিত্তিক জেলা ভিত্তিক তো এইভাবে আলাদা হয়ে গেছে প্রথম থেকে হয়ে আসছে কিছুটা মাতৃভাষা আমাদের বাংলা ঠিক কিন্তু কিছুটা গ্রাম্য ভাষা থাকে সেটা এইভাবে বাংলা ভাষার থেকে টান হয়ে আলাদা হয়েছে তো এটা গ্রাম্য ভাষা তো থাকবেই যেভাবে কালচার হচ্চে যেভাবে শিখ পড়াশোনা শিক্ষিত সবাই হয়ে উঠছে তো আস্তে আস্তে গ্রাম্য ভাষা থেকে বঞ্চিত হয়ে সাধু ভাষা যেটা শুদ্ধ ভাষা বাংলা ভাষা সেখানেই রুপান্তরিত হবে তো ওটা হতে সময় লাগবে সেইভাবেই সবাই যদি এক হয়ে বলা যায় যে গার্জিয়ান তার শেখায় বাচ্চাদেরকে তা আস্তে আস্তে এইভাবে তার নতুন ভাষায় বাংলার শুদ্ধ ভাষা তার রূপ নেবে